আপনার কি কোনো পোষা প্রাণী আছে যদি হ্যাঁ হয় কেন এবং কী পোষা প্রাণী হ্যাঁ আমি আমার পোষা প্রাণী আছে আমি প্রাণী পুষতে খুব ভালোবাসি যেমন আমার আছে গোরু আমার দুটো গোরু আছে আমি তাদের নাম দিয়েছি বুধি আর সুধি আমাদের দুটো গোরু আছে খুবই ভালো গোরু আমি প্রাণী পুষতে খুবই ভালোবাসি কেন ভালোবাসি কারণ আমি পুষি এই কারণেই আমাকে খুবই ভালো লাগে কারণ তারা অবোলা জাত আর যা বলি তাই শোনে এবং খুবই ভালো লাগে আর মানুষ যা করে না পশু সেই পশুটা খুবই ভালোভাবেই করে কিন্তু আমাকে এই কারণে পশু পুষতে ভালো লাগে খুবই ভালো লাগে এবং পশু গোরু আমাদের দুধ দেয় সে দুধ থেকে অনেক কিছু তৈরি হয় দুধ থেকে ছানা হয় ছানা থেকে মিষ্টি ওই ছানার মিষ্টি যাতে সবাই খেয়ে ভালোভাবে ভালোভাবে খেয়ে মিষ্টি খেয়ে মনোরঞ্জন লাভ করতে পারে তাই জন্য আমাকে পশু পুষতে খুব ভালো লাগে এবং অবোলা জাত পশু সে পশু আমাকে খুবই ভালো লাগে এবং সবচেয়ে ভালো লাগে গোরু তাই আমি গোরুই দুটো পুষি আমিই দেখভাল করি বাড়িতে বাড়িতে সবসময় আমি এবং আরেকটা খরগোশ আছে ছোটো দেখতে খুব সুন্দর দেখতে সুন্দর বলে সেই খরগোশগুলোকে আমি পুষি এবং তাদের মুখের কথা বলা বা লাকাড়া যেটাকে বলে শব্দ সেটা তাদের খুব সুন্দর তাই আমি সেগুলাকেও পুষি